হ্যালো বীণা দি আমি সুতপা বলছি বলছি দিদি আমার পাঁচ লিটার দুধ লাগবে তুমি তো শুনেছি দুধ বিক্রি করো হচ্ছে তোমাদের তোমাদের কাছে পাওয়া যাবে আমার কাল পরশু দিলে কালকে দিলেও হবে বিকেলের দিকে দিয়ে দেবে পরশু দিনে সকালবেলা দরকার আর কি তোমাদের কি সকালবেলা পাওয়া যাবে দুধ না হ্যাঁ আটটা সাড়ে আটটাকে দিয়ে দিলে খুব ভালো হয় কেননা আমাদের পায়েস হবে পাঁচ লিটার দুধের পায়েস হবে এবারে দুধে যেমন জলটি না দিও দিদি না না না পুজো পুজো উপলক্ষে পায়েস হবে পাঁচ লিটার দুধের পায়েস হবে এবার না সেটা না আপনি হয়তো যখন ঘরালি দেন তখন হয়তো দুধ হয়তো পাতলা বা একটু জল মিশিয়েও আপনাকে ব্যবসার জন্য হয়তো দিতে হবে কিন্তু আমি দরকার হলে ঠিক দামই দেবো আমি কোনো কিছু ইয়ে করবো না আপনি হচ্ছে জল না দিবেন দেয়ার দরকার নেই যেহেতু পুজোর জন্যেই নিচ্ছি

আমার বাড়িতেই দিয়ে যাবেন আমার বাড়িতেই দিবেন হ্যাঁ হ্যাঁ বাড়িতেই হচ্ছে আমরা যাবো যেহো যেয়ে আপনাকে নিমন্তন্নও করে আসবে হ্যাঁ বাড়িতেই হচ্ছে বুঝতে পারছেন এবারে আজকে আমাকে ওই জন্য আমাকে জিজ্ঞাসা করতে বললো যে আমি শুনেছি যে আপনাদের দেয় এসে সেই জন্যই আপনাকে ওই জন্য একবার ফোন করলাম ঠিক আছে তাহলে যদি আরও বেশি লাগে তখনও জানাবো ঠিক আছে তাহলে একবার বিকালে গিয়ে দেখা করবো ঠিক আছে বিকালে গিয়ে তাহলে দেখা করছি ঠিক আছে রাখছি